বাচ্চাদেরকে বিশেষভাবে স্কুলের বাচ্চাদেরকে ইতিহাস শেখানো উচিত তাই প্রত্যেক শিক্ষক শিক্ষিকা স্কুলের বাচ্চাদেরকে একটি গল্পের মাধ্যমে একটি বিষয়কে ভালো মতো বুঝিয়ে ইতিহাস শেখায় আমি বলে মনে করি